কিছু খাবারের তালিকাগুলি হলো ভাত মুসুর ডাল মুগ ডাল মটরের ডাল ছোলার ডাল পাপড় পটল ভাজি আলু ভাজি করলা ভাজি রুই মাছ আলু ও ফুলকপি দিয়ে কাতল কালিয়া কাতল ভাপা দই চিংড়ি চিংড়ির মালাইকারি মুরগির মাংস পাঠার মাংস আর বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস দই পনির মুড়িঘন্ট মোচার ঘন্ট মোমো চাউমিন এগ রোল চাট বার্গার ভেল পুড়ি কাবলি ছোলা আলু পোস্ত ঝিঙা পোস্ত আলু ভাজা ডিমের ঝোল কচু শাক ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে ঢেঁকি শাক লাউ ঘন্ট কাঁঠাল চিংড়ি দিয়ে লুচি পরোটা সাথে চিলি চিকেন চিলি পনির ডিমের কালিয়া তারপর লাল শাক সর্ষে ভাপা ইলিশ খিচুড়ি খিচুড়ির সাথে থাকবে ইলিশ মাছ ভাজা সাথে লাস্টে চাটনি থাকবে লাবড়া আর ভেটকি মাছের পাতুড়ি